হ্যাঁ আমি গাইড রাহুল বলছি হুম বলুন

হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আপনি কবে যাবেন বলুন

আচ্ছা কত দিন হ্যাঁ সেইখানে কত দিন থাকবেন আরে কিছু ভেবেছেন দেখুন যদি সুন্দরবন যান তাহলে ওখানে আপনাকে দুদিন অন্তত থাকতে হবে তাহলে সব কিছু ভালোভাবে ঘুরতে পারবেন আর কি

যদি দুদিন থাকেন তাহলে সব কিছু ঘুরে ভালোভাবে দেখতে পারবেন আরে ওখানে চিড়িয়াখানা আরে যে সমস্ত কিছু রয়েছে সুন্দরবনের টেস্ট মোহনার কাছে যেতে পারবেন আরে হ্যাঁ হ্যাঁ সেটার চিন্তা নেই হ্যাঁ এইখানে তবে যদি আসুন পাঁচজন তো পাঁচজনের জন পিছু কিন্তু যদি এখানে যত দিন থাকবেন এবার সেইরকম তার ওপর ভিত্তি করে টাকা লাগবে এবার যদি পাঁচ ছ পাঁচজন আসেন যদি দুদিন থাকেন তাহলে আপনাদের সকলেরকে পার পিছু সাত আট হাজার করে পড়বে হ্যাঁ মাথা পিছু সাত আট হাজার টাকা আর আপনার আপনারা যে যাবেন আসবেন যাতায়াতের জন্য গাড়িঘোড়া আরে সব কিছু আমরাই দেবো আর কি আমাদের পক্ষ থেকেই দেওয়া হবে গাড়ি আরে হ্যাঁ হ্যাঁ রুম খাওয়া দাওয়া সব কিছু না না না না সব কিছু মিলিয়েই আট হাজার টাকা এবার আপনি যদি সেইখানেতে ঘুরতে যান সেইখানে যদি এবার বোটে চাপেন আরে সেইগুলোর যে টাকা লাগবে সেগুলো আপনাদেরকে আলাদাভাবে দিতে হবে বা চিড়িয়াখানাতে ঢুকবার জন্য যেই টাকাটা লাগবে সেগুলো আপনাদেরকে আলাদাভাবে দিতে হবে হ্যাঁ হ্যাঁ সব কিছু দেখিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ দিনটা ঠিক করে আমাকে জানান হ্যাঁ ঠিক আছে রাখছি হুম